আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো যেমন লক্ষ্মী পূজা কালী পূজা দুর্গা পূজা ভাইফোঁটা কার্তিক পূজা গণেশ চত গণেশ চতুর্দশী রাখি পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী রথ জয়েন রথযাত্রা ভাইফোঁটা বড়দিন আরও অন্যান্য তো যেহেতু এখন শরৎকাল এখন আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো তো দুর্গাপুজো দুর্গাপুজোর আ দুর্গাপুজোর কয়েকদিন আগে ঠিক মহালয়া তো মহালয়া মা দুর্গা অসুর অসুর অসুরকে বধ করেছে অসুরকে বধ অসুরকে বধ করে বধ করেছে বধ করার পরে মা দুর্গা কিছুদিন বাদে তিনি তার বাপের বাড়িতে আসছিল আসতে আসতে হঠাৎ বেলতলাতে বিশ্রাম নিয়েছে সেই বিশ্রাম নেওয়ার দিনটিকে বলা হয় পঞ্চমী আর পঞ্চমীর কয়েকটা পঞ্চমীর কয়েক দিন বাদে তিনি ষ ষষ্ঠীতে ঘরে আসে তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমীর পরে মাকে বিসর্জন দেওয়া হয় তার পরে আছে লক্ষ্মী পূজা লক্ষ্মী লক্ষ্মী পূজা কয়েক দিন বাদে লক্ষ্মীপুজো তো লক্ষ্মী পূজাতে লক্ষ্মী পূজাতে সন্ধ্যাবেলা মানে ধানের যে খড় সেই খড় খড় খড়ের আগুন জ্বালে আগুন জ্বালাতে হয় এবার লক্ষ্মী পুজোর স্পেশাল জিনিস হলো লক্ষ্মী পুজোর নাড়ু এই এছাড়া এছাড়া ভাইফোঁটা ভাই এছাড়া এাছা এছাড়া আছে ভাই ভাইফোঁটা তো ভাই ভাইফোঁটাতে ভাইকে সামনে বসিয়ে রেখে সামনে ঘাস ঘাস ঘাস ঘাস ধান ঘাস ধান মিষ্টি আরও অন্যান্য উপ উপদ্রব্য নিয়ে এবং প্রদীপ নিয়ে দিদি দিদি এবং মা মা পাশে শাঁখ বাজাতে দিদি দিদি ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলছে ভাইয়ের কপালে দিলাম যমুনা দেয় যমকে ফোঁটা আমি আমি দিই আমার ভাইকে ফোঁটা এছাড়া আছে রাখি রাখি পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমাও শুধু ভাই বোন ভা বোন ভাইয়ের হাতে নয় একজন স্টুডেন্ট তার শিকে স্টুডেন্ট তার শিক্ষক কিংবা শিক্ষিকার হাতেও রাখি পরিয়ে দিচ্ছে এছাড়া যে রথযাত্রা তো র রথযাত্রা রথযাত্রাতে ও রথযাত্রাতে জগন্নাথ র জগন্নাথ একটা রথের উপর বসে আছে সেই রথটা জগন্নাথ জগন্নাথদেব একটা রথের উপর বসে বসে আছে সে এবার রথের দড়িতে রথের দড়িতে আমরা কয়েকজন মিলে টেনে রাস্তায় টেনে নিয়ে সেই জগন্নাথ দেবকে ঘোরাতে হয় এভাবেই আমরা বাঙালি আমাদের বাঙালির যে উৎসবগুলি আমরা পালন করি